ভিডিও কনফারেন্সিংয়ের জন্য গুগল মিট পরিষেবা ব্যবহার করি এই পরিষেবাটি ব্যবহার করা খুবই সহজ এবং সহজেই এগুলি কানেক্ট হয়ে যায় যার ফলে পৃথিবীর যেকোনও প্রান্তের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে কাজ করা যায় এবং প্রয়োজন অনুসারে গ্রুপ মিটিং বা অফিসিয়াল মিটিং সহজেই সম্পন্ন করা যায় এবং এর অপর একটি সুবিধা হল এক এই অ্যাপের মাধ্যমে মানুষ একে অপরকে দেখতে পায় এবং একে অপরের শব্দ শুনতে পারে যার ফলে মনে হয় না যে আলাদা আলাদা জায়গায় বসে মিটিং করছে মনে হয় যে একটা রুমের মধ্যে ঢুকেই সবাই মিটিংটি করছে এর ফলে মানুষ একে অপরকে যেহেতু দেখতে পায় এবং একে অপরের শব্দ যেহেতু শুনতে পারে তাই মিটিংটি সহজেই ভালোভাবে সম্পন্ন করতে পারে এবং একে অপরকে যেকোনও ডেটা শেয়ার করতে পারে ডেটা শেয়ার করার ফলে সুবিধা হল এগুলি অফিসিয়াল কাজে যেকোনও জায়গায় অফিসিয়াল মিটিংয়ের ক্ষেত্রেও এটি সহজেই ব্যবহার করা যায়